আমি একবার কাঞ্চনজঙ্ঘা পর্বত আরোহণ করেছিলাম কাঞ্চনজঙ্ঘা পর্বত আরোহণের সময়ে আমাকে ওখানেরই সবাই বলেছিল যে এক হাতে একটা লাঠি নেবে আর এক হাতে একটা বরফ কাটার যন্ত্র নেবে আমি ওই দুটিকে দিয়েই আস্তে আস্তে করে বরফের তুঙ্গে উঠেছিলাম ভয় করছিল ওঠার সময় তাও ঠাকুরকে ডেকে আমি সেখানে উঠছিলাম আর রক রক ক্লাইম্বিংয়ের আমার একটা ইচ্ছে ছিল কিন্তু আমি সেটা সম্পূর্ণ করতে পারিনি সেটা আমার ভয়ের কারণের জন্যেই হোক আর এমনি অন্য কারণেই হোক